বাইকিং ট্রিপ বলতে আমি সব থেকে বড়ো বাইটিং বাইকিং ট্রিপ অযোধ্যা পুরুলিয়াতে গিয়েছিলাম আড়াইশো থেকে তিনশো কিলোমিটার আবার সেটা রিটার্নও করেছিলাম বন্ধুদের সাথেই আমি এই ট্রিপের পরিকল্পনা সম্ভ বেশিরভাগ ক্ষেত্রেই মোবাইল থেকে মোবাইল অনলাইনে সাহায্য নিয়েছিলাম ইউটিউবে সাহায্য নিয়েছিলাম রুট কোন রুটে যাওয়া যায় কোন হোটেলে থাকলে ভালো সাইটসিং কী কী আছে সবই এর থেকে বেছেছিলাম এবং অল্প সময়ের মধ্যে কীভাবে সমস্ত স্পটগুলোকে কভার করা যায় সেই চেষ্টাও করে করেছি সমস্ত ইউটিউব এবং অনলাইন ঘেটে সেগুলো আমি বেছেছি আর এতো ব্যস্ততা ব্যস্ততা চাকরি বাকরি করার পরেও ব্যস্ততার মধ্যেও সময় বার করে নিতে হয় কারণ ভ্রমণ একটা নেশা এই নেশা যার একবার লেগে যাবে সে তো সত ব্যস্ততার মা মাঝেও সে অবশ্যই বেড়াতে যাবে আর আমিও সেম তাই যখন দেখি ছুটি আছে তিন চার দিন ম্যানেজ করতে পারছি বা গরমের ছুটি পুজোর ছুটি বা কোনো রকম ভ্যাকেশন পেলেই আমি চেষ্টা করি হয় বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে নয় পরিবারের সাথে নতুবা কাউকে না কাউকে জুটিয়ে নিই যে বেড়াতে যাবো সাধারণত বাইকিং টুরটা একটু কমই করি ট্রেন বা বাস এগুলোকে বেছে নিই কিন্তু বাইক ট্রিপে আমি অনেকবারই গিয়েছি বিভিন্ন জাগায় দেড়শো দুশো কিলোমিটার বিভিন্ন স্পটে ছি কিন্তু আমার সবথেকে দূর যাওয়া বলতে অযোধ্যা পুরুলিয়া এবং ঝাড়খন্ড সংলগ্ন ঝাড়খন্ড